হ্যালো দাদা আপনার আপেল কতো করে কম হয় না হুম হুম এই যে আপনি প্রতিদিন ট্রেনে যাত্রা করেন আপনার কি ভয় লাগে না এত ট্রেন দুর্ঘটনা হচ্ছে এই ট্রেন দুর্ঘটনার জন্যে কে দায়ী তা আপনারা কীভাবে সুরক্ষা থাকতে পারেন আপনার বাড়ি ঘর কোথায় বললাম আপনার বাড়িতে কে কে আছে আপনার কটা ছেলে ও এখন ছেলে স্কুলে পড়ছে নাকি

আপনার মেয়ের বয়স কতো

আচ্ছা ঠিক আছে আমার স্টেশন এসে যাচ্ছে আমি নেমে যাচ্ছি